আমরা হিন্দু ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু ধর্ম মানুষকে সুস্বাস্থ্য এবং দৃঢ় মানসিক শক্তির বিকাশের ব্যবস্থা করে রেখেছেন বিভিন্ন প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন প্রার্থনা ধ্যান এবং যোগাসনের মাধ্যমে নিজেদের শারীরিক এবং মানসিক উন্নতি সাধন আজও করে চলেছেন এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পারি যে যোগসাধনা অর্থাৎ যোগাসন বিভিন্নভাবে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় এবং মানসিক দৃঢ়তা অনেক বাড়িয়ে দেয় এছাড়াও যখন বিভিন্ন রকম সমস্যা বা শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় বা রোগব্যাধি আক্রমণ করে তখন সুচিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের নিজেদের স্বাস্থ্য এবং মানসিক দৃঢ়তা সঠিক জায়গায় রাখা উচিত বলে আমার মনে হয় প্রয়োজনে সরকারি বা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে সুচিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্বাস্থ্যবিধি মেনে চললে শারীরিক এবং মানসিকভাবে আমরা দৃঢ় থাকতে পারব এবং প্রয়োজনে ওষুধপত্র সেবন তো করতেই হয় খেতেই হয় এ তো স্বাভাবিক কথা কিন্তু হিন্দু ধর্মের যে কতগুলি বিষয় আছে ধ্যান প্রার্থনা এবং যোগাসন এই যোগাসনের মাধ্যমে সবকিছুই সম্ভব